হ্যাঁ আমি হচ্ছে ওই কৃষি কৃষি সার দোকানি তুহিনদা বলছিলাম রে সৌরভ বলছিস হুম বলছি একটা নতুন সার আসছে দোকানে নিবি তো বল খুবই কম পরিমাণে আসছে যদি নিবি তো আগে থেকে বল তাহলে তোর জন্য রেখে দেবো কিছু কারণ তুই তো সব কিছু আমার দোকান থেকে আরে কিনিস তো সেই জন্য হ্যাঁ একদম জমিকে উর্বর করবে এবং ওটাতে কোনো রকম ল্যাদা পোকা আরে যেইগুলো আছে না সেগুলো কোনো মতেই বাড়বে না আরে ওই সারটা প্রচুর ভালো এবং জমিতে ফসলের ফলনও বাড়াবে হুম বিশেষ করে ওটা তুই ধান আর আলুর জন্য ব্যবহার করতে পারিস আর কি সেই জন্য বলছিলাম খুব কম পরিমাণে আসছে কিন্তু একটু দামটা আঠেরোশো উনিশশো করে বস্তা পড়বে তুই যদি এবার কিছু বেশি নিস তাহলে তোরটা দেখে করে দেবো

হ্যাঁ টাকাটা সেটা কোনো ব্যাপার নেই তুই যেরকম নিবি সেই অনুযায়ী বলে দিবি তাহলে আগে থেকে আর কোনো কিছু লাগবে নাকি ওই সারটা যদি দিস না তাহলে তোর অনেক কীটনাশক আরে ব্যবহার করা কম মানে কম ব্যবহার করলেও তোর চলবে ওই সারটাতেই তোর ফসল বাড়িয়ে দেবে এখন আলাদা আলাদা কীটনাশক ব্যবহার করতিস না অন্য কিছুর জন্য ওটা আর করতে হবে না না না না শুধু যদি ওই সারটা দিস না তাহলে অন্যগুলো কম পরিমাণে দিলেও চলবে আর অতটা পরিমাণে না দিলেও চলবে কারণ ওটা আগে থেকেই ওটা সারটা কিন্তু যখন রটার দিবি না তখন ছড়িয়ে দিতে হবে যাতে সব ভালোভাবে মিশে যায় না না ওটা দেওয়ার পরে আর জল দেওয়ার আরে দরকার নেই যদি তুই ধান চাষ করিস তখন তো জল দিতে হবে আলুতে আর কোনো জলের দরকার নেই আর ওই সারটা খুবই ভালো আর কি সেই জন্য বলছিলাম হুম ঠিক আছে তাহলে পরশুর কাল পরশুর মধ্যে আমার দোকানে আসিস

আচ্ছা ঠিক আছে তাহলে দোকানে